আমি একটি শাড়ি কিনেছিলাম দোকান থেকে সেই শাড়িটির ব্যবহার করে খুবই উপকৃত হয়েছি তার গুণগত মানও খুব ভালো রংও অনেকদিন যায় এবং ছমাস যাবত সেই শাড়িটি কোনো নষ্ট হয়নি